যারা নাগরিক বিজ্ঞান আমার কাছে তাদের টিপস আছে যে কোনো ডাক্তার ওই পড়াশুনা করলে অনেক পড়াশুনা করতে হবে তাহলে ডাক্তার হবে বা চাকরি করবে কলেজে যাবে ডাক্তার হতে গেলে গায়ে রক্ত আছে কি দেখতে হবে প্রেশার আছে কি দেখতে হবে চোখ দেখতে হবে চোখ দেখে বুঝতে হবে যে রক্ত আছে কি দাঁত দেখে বুঝতে হবে দাঁতে পোকা লেগেছে কি তার পরে বিভিন্ন জিনিস এমনি ডা ডাক্তার হতে গেলে অনেক পড়াশুনা করতে হবে অনেক পরিশ্রম করতে হবে তারপর ডাক্তার হতে হবে আর বিভিন্ন বিভিন্ন এমনি শারীরিক জিনিস আমি আমি আমার পক্ষে যে বেশি পড়াশোনা যারা করবে তাদের হচ্ছে কি চাকরি বাকরি হবে চাকরি বাকরি হবে আরও হচ্ছে কি বিভিন্ন জিনিস তারা হচ্ছে কি অনেক বড় ডাক্তার হতে চায় ওই হচ্ছে অপারেশন টপারেশন করতে হবে তাই জন্য করে অনেক বিভিন্ন বিভিন্ন জায়গায় যেতে হবে তার পরে নার্সের কাজ শিখতে হবে ইঞ্জে ইঞ্জেকশন দেওয়া শিখতে হবে পে প্রেশার চেক করতে হবে সেটা শিখতে হবে না শিখলে কি প্রেশারকে কী করে চেক করতে হয় সেটা কি জানতে পারব আরও অনেক কিছু বিভিন্ন জিনিস শিখতে হবে অত কিছু কি আমি কি শিখতে পারব